মনে হয় যে তাদের পরিবার নিযুক্ত থাকলেও কৃষিকাজে তো তারা পরবর্তী প্রজন্মকে নিযুক্ত করতে চাইছে না কারণ এখন চাইছে না যে যে চাষ করছে তার ছেলেও যেমন চাষ করে কারণ তারা চাইছে যে তাদের ছেলেকে ইঞ্জিনিয়ারিং এবং মিলিটারি পড়িয়ে বড় কোথাও বাইরে পাঠাতে এবং যারা চাষ যারা চাষা ঘরের ছেলে তাদেরকে যাতে মানুষে চাষা ঘরের ছেলে হয়ে চাষী না বলে সেই জন্য তারা চাইছে না যে তাদের সন্তানেরাও চাষবাস করুক কৃষিকাজের গুরুত্ব রয়েছে যেমন কৃষি আমাদের গ্রামে আমরা সবজি বা ধান ফল যে কোনো যা কিছু উৎপাদন করছি বলেই বাইরের মানুষরা আমাদেরও প্রতি নির্ভর হচ্ছে এবং তারা আমাদের আমাদের এই সবজির আশায় তারা থাকে কারণ আমাদের এখান গ্রাম থেকে শহরে গেলে সেই সবজি ই বা সেই খা সব কিছু ধান বলো যা কিছু সবজি বলো সব কিছু তারা খেতে পায় আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার পরে তারা কিন্তু খেতে পায় কারণ তারা তো সেখানে কিছু চাষ করে না সেই জন্য এই দিক থেকে কৃষিকাজের গুরুত্ব অনেক রয়েছে এবং কৃষিকাজ করেও এও মানুষ অনেক টাকা রোজগারও করছে